আমি বাগান শুরু করি যখন বাগানের গাছপালা লাগাই সেই গাছ দিয়ে যখন ফসলটা ফলে না সেই ফসলটা তুলতে খুব এনজয় করি ফসলটা তোলার সময় এতো আনন্দ উপভোগ করি যে মনে হয় বাহ্ খুব সুন্দর কিন্তু বাগানটা পরিচর্যা করতে গেলে কষ্ট তো হয় সেই কষ্টটা মানে ফসল তোলার সময় হ্যাঁ লাঘব হয়ে যায় খুব এনজয় করে ফসল তুলি